সাধারণত গরু ছাগল ভেড়া হাঁস মুরগি এগুলো যখন চাষিরা একসাথে একত্রে মানে একসাথে অনেকগুলো পালন করে তখন তারা বিক্রির পরে অনেকটা টাকা লাভ লাভ করে